আমি ঘন ঘন খবর পড়তে বা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এই খবর দেখাটা আমাদের অত্যন্ত জরুরি বলে মনে করা হয় আজকে অপরাধ যেভাবে হচ্ছে মহিলাদের সঙ্গে আজকে যেভাবে বাড়িতে বাড়িতে বধূ নির্যাতন হচ্ছে আজকে বাড়িতে বাড়িতে যে সকল খবরগুলো দেখতে পাওয়া যাচ্ছে আজ শাশুড়িমা তাদের বৌমাদেরকে যেভাবে অত্যাচার করছে এই সব খবরগুলো দেখে আমরা সব রকমে সচেতন হয়ে থাকি আমরা সেরকম খবরও দেখি বা কানেও সেরকম খবর শুনি যে ওই জায়গাতে আজকে এই রকম ঘটনাটি ঘটেছে ওই জায়গাতে আজকে এই ছেলেটার সাথে এই মেয়েটার এই রকম প্রতারণার এই রকম খবরগুলো হয়েছে আমরা এরকম রাজনীতিরও খবর দেখতে পাই ভোটের সময় আজকাল কী না কী হয় রাজনীতিতে আমরা ব্যবসা করতেও খুব পছন্দ করি তাই ব্যবসাটাও কিন্তু আমরা খবরের মাধ্যমে শুনি আমরা পেপারের মাধ্যমে দেখি এই ব্যবসাটা এইভাবে করলে যদি ভালো হতো তাহলে আমার ব্যবসাটা আরেকটু উন্নতি করা হতো আমার ব্যবসাটা আরেকটু বাড়ানো যেত সেই কারণে আমরা টিভিতে বারবার চোখ রাখি আমরা টিভিতে বারবার চোখ রাখি আমরা সবাই মিলে বসে ফ্যামিলির যতজন মেম্বার আছে সবাই মিলে বসে আমরা টিভি দেখি টিভিতে বসে আমরা খবর দেখি এবং সবাইকে বলি যে শোনো কী বলছে খবরে খবরে তারা এটাই বলছে তুমি ছোটো নও তুমিও ছোটো থেকে এক দিন বড় হবে আজকে ব্যবসাটা তোমার ছোট্টো আছে কালকে এই ব্যবসাটা তোমার বড় হবে সেই কারণে তুমি ব্যবসাটা এটার থেকে শুরু করো তাহলে তোমার এই ব্যবসাটা আরও অন্য দিনে আরও বড় হবে তোমাকে আরও সাহায্য করবে ব্যবসাটা আর অপরাধ কত কী না হয় এই সব বিজ্ঞান এই সব শিক্ষাগুলো আমরা সব টিভির পর্দাতে দেখতে পারি টিভিতে আমরা কী না কী না দেখি টিভিতে আমরা সেসব শিক্ষাই পাই শিক্ষা দেখি দেখে আর অন্যজনকে বলি যে আজকে টিভিতে এটা হয়েছে এটা দেখে আমার শিক্ষা হলো ভালোভাবে যে আজকে এটা হয়েছে বাড়িতে এটা করব না কালকে এটা করব না কালকে ওটা টিভিতে এই খবরটা আমাদেরকে দেখিয়েছে এটা আমাদের সচেতন করেছে